বাংলা ভাষার ইতিহাসের উৎপত্তি হয় সেই সংস্কৃত থেকে সেই বাংলা ভাষার উৎপত্তি হয়েছিলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের হাতে তেনার হাত থেকে পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুর এবং পরবর্তীকালে গোটা ভারতবর্ষে বাংলা ভাষা ছড়িয়ে পড়ে এবং এই বাংলা ভাষা পরবর্তীকালে ইউনেস্কো থেকে স্বীকৃতি পায় এবং এই বাংলা ভাষায়কে এখন পর্যন্ত পৃথিবীর খুব গুরুত্বপূর্ণ একটা পেয়েছেন এবং তিনি বিখ্যাত উপাধি পেয়েছেন যেটা হলো বাংলা ভাষা হচ্ছে পৃথিবীর সবার চেয়ে সুইটেস্ট এবং মিষ্ট ল্যাঙ্গয়েজ এবং সে বাংলা ভাষা এখন গোটা পৃথিবী যেটাকে পছন্দ করে এই বাংলা ভাষাকে বাংলা ভাষা প্রধানত পশ্চিমবঙ্গে বেশি হয় এজন্য একে পশ্চিম বাংলা বলা হয়